হ্যাঁ কে ও সুমন বলো ভালো আছো হ্যাঁ তারপর কী খবর বল সব

কী নিয়ে পড়াশোনা করবে দেখ সরকারি সব পরীক্ষাগুলো দাও হুম তুমি কী ভাবছো ও তুমি টেকনিক্যাল লাইনে তাহলে দেখ চেষ্টা কর নাহলে নিট পরীক্ষা এইগুলো তো দিতে পারো

ওই বিফার্ম বিফার্ম না হলে ও বিএসসি নার্সিং হুম

ও তাহলে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এগুলো দেখ ওই পরীক্ষাগুলো দেখ দিয়ে দেখ

ও আচ্ছা হ্যাঁ স্কুল তো এখন সরস্বতী পুজো অ্যাঁ মোটামুটি এখন সব ঠিক আছে হ্যাঁ এই মাধ্যমিক শেষ হল এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে তাহলে তুমি যদি কোনো পরীক্ষা দাও তাহলে বলবে আমার অনেকে হাতে আছে তাহলে তাদের সাথে আমি যোগাযোগ করে তোমাকে একটু বলব হ্যাঁ আচ্ছা